নতুন রেসিপি সম্পর্কে আমি জানি যে ইউটিউবে পপি কিচেন নামে একটা ব্লগার আছে সে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করে থাকে ফেসবুকে বা ইউটিউবে তো আমি বেশীরভাগই ইউটিউবে দেখে থাকি রান্নার ব্যবহার তার মধ্যে আমি শিখেছি একটা নতুন রেসিপি সেটা হলো মাংসের ঝোল মাংসের ঝোল বানাবার জন্য প্রথমে কিছুটা মা কিছুটা পরিমাণে মাংস বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে তারপর সেই মাংসটাকে একটা পাত্রে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে কিছুক্ষণ গরম করে তার মধ্যে পরিমাণ মতোন তেল দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে তারপর সেই মাংসগুলো দিয়ে ভালো ভাবে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর বিভিন্ন ধরনের মানে যেসব মাংসের জন্য মশলা লাগে সেগুলো পিষে তারপরে মাংসটাকে ভালোভাবে কষতে হবে পরিমাণ মতো নুন হলুদ দিতে হবে তারপরে অনেকক্ষণ মাংসটা কষার পর তারপরে জল দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ মাংসটাকে ফুটিয়ে নিয়ে ভালোভাবে মাংসের মশলা দিয়ে পরে সেই মাংসটা তৈরি হবে তখন এটাই ইউটিউব থেকে আমি দেখে থাকি পপি কিচেন ব্লগারের কাছ থেকে